এখনকার যুগে আগের থেকে নেটওয়ার্কের ব্যবস্থা খুবই ভালো ছোট্টো ছোট্টো পুরানো ফোনের থেকে স্মার্টফোনে অনেক ভালো ব্যবস্থা আছে আগের তুলনায় এখন নেটওয়ার্কের সংযোগ খুবই ভালো আমি মনে করি রিচার্জ প্যাকটা একটু বেশি কিন্তু আমরা রিচার্জ করলে একসাথে নেট ফ্রি পাই কল ফ্রি পাই যেকোনও কল ফি পাই এটা আমি মনে করে থাকি আর আরো আছে সেটা হচ্চে কিপ্যাড ফোনে রিচার্জ করলে সেটা নেট ইউজ করা যায় না ঠিকই কিন্তু কলটা ফ্রি থাকে তাই আগের যে ফোনের মানে গতিবিধি ছিল তার থেকে এখন ফোনের ব্যবস্থাপনা খুব ভালো হয়েছে আগে ফোনে নেটওয়ার্ক থাকতোই না বললেই চলে এয়ারটেল ভোডা বি এস এন এল এয়ারসেল এগুলো ভালো ছিল না কিন্তু এখন এয়ারটেলের থেকেও ভোডা খুব ভালো পরিষেবা দেয় আবার অনেকে বলে ভোডার থেকে এয়ারটেল ভালো বি এস এন এল ভালো সবের সব ফোনেরই সব সিমেরই নেটওয়ার্ক খুব ভালো দেয় টাওয়ার সবসময় ভালো পাই ফোন করতে আমাদের কোনও অসুবিধে হয় না স্মার্টফোন কিপোড ফ্যানের থেকে খুব ভালো স্মার্টফোনে সব কাজ করা যায় কম্পিউটারের কাজ করা যায় ঘরে বসে নিজের মোবাইল থাকলে এটা আমি মনে করি